রাজনীতি তো খুবই খারাপ বিশেষ করে ভারতীয় রাজনীতি অবস্থা খুবই খারাপ এবং গণতন্ত্র হিসেবে ভারতের সম্পর্কে যে পছন্দের বিষয়গুলি আছে সেগুলি হলো সরকারি চেক কর্মকান্ড বা যে প্রকল্পগুলি করে সেগুলি একটা ভালো দিক কিন্তু অপছন্দের দিকগুলো হলো এই রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন রকমের জাতিগত ভেদাভেদ সৃষ্টি করে এবং মানুষে মানুষের মধ্যে বিবাদ তৈরি করে আমার রাজনৈতিক প্রিয় নেতা বা নেত্রী হলেন রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী তাদেরকে যদি আমার কিছু জিজ্ঞাসা করার থাকতো আমি বলতাম যে মানুষের সমান অধিকার আনা মানুষের যে মৌলিক কর্তব্যগুলি আছে সেগুলি যেন ঠিকঠাক করে করে এবং মানুষের স্বাধীনতা যেন ঠিকঠাক দেওয়া হয় এবং গণসো বৈষম্য আনা হয়